আমার পছন্দের গাছপালার মধ্যে যেগুলো পড়ে সেটা হলো ফলের গাছ বেশি পড়ে কারণ প্রথমত আমি ফল খেতে ভালোবাসি তো সেই সেই জন্য আমি ফলের গাছটা বেশি পরিমাণ লাগাই ফুলের গাছ তো আছেই ফুলের গাছ একটা টবের মধ্যে লাগালেও ঘরকে সাজানো যায় কিন্তু একটা ফলের গাছ সে বিরাট আকার ধারণ করে একটা ফলের গাছ যদি আমি লাগাই ওখান থেকে আমি আমার খাবারের জন্য ফল তো পাচ্ছিই ওই গাছটা বিরাট বড়ো হয় তো বড়ো হওয়ার জন্য প্রচুর মানুষকে সে অক্সিজেন দিতে পারে প্রচুর মানুষের আশ্রয়স্তল হতে পারে একটা ফলের গাছ তো আমি সেই জন্যই ফলের গাছ লাগাতে বেশি পছন্দ করি এবং লতা বলতে আমি লতা পাতার মধ্যেও লাগাই আপনার বিভিন্ন ধরণের লতা পাতার যে ফুল গাছ আছে সেগুলো আমার লাগাতে খুব ভালো লাগে যারা একেকটা গাছকে কেন্দ্র করে মানে একটা গাছের ওপর ভর করে ওঠে এবং কিছু কিছু আছে যেগুলো বিভিন্ন দেওয়ালে বিভিন্ন থাম্বার ওপর ভর করে ওঠে এবং দেখতেও খুব সুন্দর লাগে তো সেই ধরণের গাছও আমার লাগাতে খুব ভালো লাগে